হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আচ্ছা ও আচ্ছা কী কী লাগবে তাহলে একটু বলুন আমার এইখানে এখন অনেকরকমই কালেকশান রয়েছে মানে নতুন যে সব জিনিসগুলো রয়েছে না ওই টাইপের অনেকরকম নতুন কালেকশান রয়েছে তো আপনার যেইগুলো লাগবে তাহলে সেইগুলো একটু বলুন আমি না হয় তারপরে আপনাকে বলছি দেখুন অনেকরকমেরই তো খাট রয়েছে কাঠের তারপরে ধরুন স্টিলের খাটও রয়েছে আর এইখানে খাটের ধরুন কাঠের বিভিন্ন ভাগের জন্যও দাম কম বেশি হয় অনেক রকম টাইপেরই খাট রয়েছে এবার আপনি বলুন না আপনার কীরকম বাজেটের মধ্যে লাগবে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বক্স খাট হ্যাঁ অবশ্যই বক্স খাট হবে এবার আপনি কতটা কী বড় নিতে চান বা কতটা সিঙ্গেল বেড না কি আরও বড় না কি তিনজনের মতো হলেই হবে ওইরকম একটু বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ রয়েছে বক্স খাট রয়েছে খুব ভালো রকম বক্স খাটই রয়েছে আচ্ছা মিনিমাম ধরুন আপনি পেয়ে যাবেন পনেরো হাজার থেকে স্টার্টিং আছে এবার আমি বলব ওই অত কমের দিকে না যাওয়াই ভালো এবার যেইগুলো একটু ভালো ওই ধরুন পঁচিশ হাজার তিরিশ হাজার ওইরকম দামের আছে তো আপনি যদি ওইরকম দামের কিছু নেন ভালো জিনিস পেয়ে যাবেন মানে হ্যাঁ ওইটাই ওইজন্যই বলছি আর কি আপনাকে

হ্যাঁ হ্যাঁ পঁচিশ ছাব্বিশ হাজারের মধ্যে মানে খুব ভালো হয়ে যাবে একদম হ্যাঁ ড্রেসিং টেবিল তো হবেই অনেক টাইপেরই আছে মানে এমনি সিঙ্গেল একটা আয়নারও আছে তারপর অনেকগুলো আয়না দেওয়া এইরকম টাইপেরও আছে আবার ড্রেসিং টেবিলের সাথে আলমিরা সিস্টেম এরকমেরও আছে এবার আপনি কীরকমটা নেবেন একটু বলুন বলুন ডবল হ্যাঁ ওই টাইপের আছে ওই টাইপের আছে ওইগুলোই তো চলছে এখন বাজারে হ্যাঁ বলুন ওইগুলো মিনিমাম বারো হাজার থেকে শুরু আছে ওই দশ থেকে বারো হাজারের মধ্যে ওইগুলো পেয়ে যাবেন হ্যাঁ আলমারিও আছে ভালো ভালো অনেক রকম কোম্পানিরই আছে আলমারি হ্যাঁ ডবল পাল্লারও হবে আর এমনি যেগুলো চার পাল্লার হয় ওই টাইপের আলমারাও আলমিরাটাও হবে আর সামনে ওই কাচ দেওয়া আলমিরা ওইগুলোও হবে ওইগুলো ওই মোটামুটি কুড়ি হাজার থেকে স্টার্ট আছে ওই ডবলগুলো আর যেগুলো চার পাল্লার এখন যেগুলো নতুন হয়েছে ওইগুলোও প্রায় পঁচিশ পঁচিশ তিরিশ হাজার থেকে স্টার্টিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তাহলে এক কাজ করুন আজ সন্ধ্যার দিকে এসে একবার দেখে যান তারপরেই না হয় বলবেন হুম হুম ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে